হ্যাঁ কেমন টাইপের জুতো চাইছেন স্যার শ্যু হ্যাঁ শ্যু হবে তো এই শ্যু ও আচ্ছা ঠিক আছে স্যার আপনি একটু ওয়েট করুন আমি ছবি তুলে পাঠচ্ছি স্যার আপনি দেখেছেন জুতোটা ও স্যার বলছিলাম ব্ল্যাক কালারের একটু শ্যু হবে না ব্ল্যাক কালারের হবে আপনি কি দেখতে চাইছেন ও ও হ্যাঁ স্যার আপনার শ্যু হবে ব্ল্যাক কালার একটু ওয়েট করতে হবে প্রাইস পড়বে আপনার ওই থ্রি হান্ড্রেড হ্যাঁ স্যার বিভিন্ন প্রাইসে আছে থ্রি হান্ড্রেড থেকে শুরু ওয়ান থাউজেন্ড পর্যন্ত জুতো এখানে পাবেন আপনি হ্যাঁ স্যার অবশ্যই ভালো হবে